পশ্চিমবঙ্গে সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব বেকারত্বের জন্য আজকালকার নতুন প্রজন্ম খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের নতুন প্রজন্ম যদি কাজই না পায় তাহলে তারা নিজের পায়ে দাঁড়াবে কেমন করে সেইজন্য এখন নতুন প্রজন্মের কাজের ব্যবস্থা করা খুবই দরকার এই সমস্যাগুলির জন্য নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারছেনা যতটা তাদের এগিয়ে যাগা এগিয়ে যাওয়ার দরকার সমৃদ্ধি হচ্ছেনা এই কারণে না তারা নিজেদেরকে নিজের পায়ে মাটি শক্ত করতে পারছে না তারা পরিবারকে দেখতে পারছে এইজন্য চুরি ডাকাতি পকেটমার এইগুলোর সংখ্যা খুব বেড়ে গেছে নেতাদের সাহায্য তো আছেই তার ওপর মুখ্যমন্ত্রী ম মমতা ব্যানার্জি চাকরির অনেক সংস্থা করেছেন তাও সেটা হয়নি আমাদের বেকারত্বের জন্য অনেক মানুষ এখনও বেকার আরও চাকরির সম্ভাবনা করতে হবে এই বেকারত্বকে কমানোর জন্য এগুলো না করলে মানুষ দিনে না খেয়ে মারা যাবে এত বেকারত্বে মানুষ খাবে কি বা তার পরিবারকে দেখবে কেমন করে এটা আমাদের পশ্চিম বর্ধমানের সব থেকে বড় সমস্যা